ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগে বাংলা ভাষার ভূমিকা অপরিসীম ভারতীয় জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন থেকে শুরু করে জাতীয় গান বন্দে মাতরম ভারতীয় বাংলা থেকেই উঠে এসেছে সে নানা কবি কবি কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্ব ভারতীয় বাংলা ভাষা শুধু ভারতে নয় দেশ বিদেশে প্রবল প্রবণতা লাভ করেছে